মাছ ধরাকে পেশা হিসাবে আরও ভালো আর সহজ করার জন্য সরকারের কাছ থেকে সহায়তা প্রয়োজন এইটা বলতে গেলে তো আমরা বলে শেষ করতে পারি না কারণ আমরা কোনও কিছুকে পেশা হিসেবে গ্রহণ করতে গেলে আগে অর্থের দরকার হয় তো আমাদের কাছে বর্তমান মানে মধ্যবিত্ত পরিবারে তো ঠিকই আছে কিন্তু গরিবদের ক্ষেত্রে অর্থবিত্তের কথা বলতে গেলে আমরা অনেকটা পিছিয়ে কারণ মাছ ধরাকে আমরা যদি পেশা হিসাবে গ্রহণ করি এবং সেই পেশাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে সরকারের কাছ থেকে সাহায্যের অনেক অনেক প্রয়োজন কারণ আমরা যদি সত্যিকারে মাছ ধরাকে পেশা হিসাবে গ্রহণ করি তাহলে আমরা সমুদ্রের মাছ চাষ করার জন্য আমরা মাছ চাষ নয় মাছ ধরাকে জন্য আমরা নানারকম জিনিসপত্র যেগুলো বলতে পারো সেগুলো প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো মেটাতে আমরা সরকারের কাছ থেকে আমরা কী কী দাবি করতে পারি প্রথমত মৎস্য কাস কার্ড তো মৎস্যজীবী কার্ড যেটা বলে সেটা তো আমাদের অবশ্যই থাকতে হবে মৎস্যজীবীর এখন বর্তমান সরকার মৎস্যজীবী ক্রেডিট কার্ড দিচ্ছে তো সরকার আমাদেরকে এইভাবে যদি সাহায্য করে যেমন আমরা নদীতে ম মাছ ধরতে গেলে আমাদের একটা প্র প্রথমত বোটের দরকার হয় যাতে করে আমরা ভেসে থাকতে পারি এবং মাছ ধরার জন্য যে জাল বড় ধরনের যে জালগুলো পাওয়া যায় যেগুলোকে বড় বড় যারা মাছ ধরে বা পেশাদার যারা যেনারা হন ওনারা মাছকে ধরার জন্য যে বড় বড় জালগুলোকে ব্যবহার করেন সেই জালগুলো আমাদেরও প্রয়োজন তাহলে আমাদের সরকারের থেকে দাবি করতে পারি জাল বোট এবং মাছের নানারকম খাবার যে খাবারগুলো আমরা ছড়ালে মাছ খুব তাড়াতাড়ি সেই খাবারের আকর্ষণে তাড়াতাড়ি কাছাকাছি চলে আসবে এবং আমরা জাল পেতে সেইগুলোকে ধরতে পারি এবং সেগুলোকে আমরা ফ্রিতে পাই না সেগুলোকে কিনতে অনেকটা অনেক পয়সা বা অর্থের প্রয়োজন হয় যেটা সরকার যদি আমাদেরকে সাহায্য করে আমরা সেইক্ষেত্রে এগিয়ে যেতে বেশি সু মানে বেশি বেশিরভাগ ভাব শত সফল হব কারণ বোটের মধ্যেও করে আমরা যখন মাছ ধরতে যাবো এবং বড় জাল নিয়ে যখন যাবো সেখানে সমুদ্রের মাঝখানে জীবনের একটা ভয় তো সবসময় থেকেই যায় এবং সরকার যদি আমাদেরকে সেই সেইভাবে একটু সেফ্টির ব্যবস্থা করে দেন তাহলে আমাদের খু খুবই ভালো হয় তাই জন্য সরকারের সাহায্য ছাড়া আমরা এই বড় বড় মানে পেশাদার হিসেবে মাছ মাছ ধরাকে মানে আমরা গ্রহণ করতে পারি তাই জন্য সরকারের কাছে মাছ ধরার সাহায্যের কথা বলতে আমরা এইগুলোকেই বেশিরভাগ ভাবেই মানে আশা করে থাকি এটা করলে আমরা মাছ ধরাকে পেশাদার ব্যবসা হিসাবে বেছে নিতে পারি